ঝাড়গ্রাম জেলায় অনেক হস্তশিল্প আছে যেমন ওখানে তালপাতার নিয়ে একটা হস্তশিল্প আছে যে তালপাতা নিয়ে অনেক কিছু বানানো যায় তার পরে পুঁতি নিয়ে অনেক কাজ টাজ করে ওখানে হস্তশিল্প মেয়েরা সেখানে অনেক কাজের সঙ্গে যুক্ত আছে তাছাড়া কৃষি উৎপাদন নিয়ে এখানে সরকার অনেক কিছুই করে দিয়েছে যে কোনো রকম জলের অসুবিধা যাতে না হয় মিনি করে দিয়েছে নালা কেটে দিয়েছে তাছাড়াও এই জেলায় অনেক কারখানা আছে সেই কারখানা রাসায়নিক কারখানা তো অবশ্যই আছে সংস্থাও আছে অনেক এনজিওটে অনেক এনজিও আছে সেখানে কোনো বিপদে আপদের সময় করণীয় করোনার সময় যেমন সংস্থা থেকে খাদ্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল করা হয়েছিল সংস্থা কারখানা এবং ও শিল্প এই জেলার মধ্যে সব কিছুই আছে